আমার প্রিয় লেখক হচ্ছেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রবীন্দ্রনাথ ঠাকুর যে লেখা উপন্যাস গল্প গান এগুলোর মধ্যে যে এতো সুন্দর ভাব বা প্রত্যেকটার মিনিং আছে এটাই আমাকে ভাবিয়ে তোলে সেজন্যই রবীন্দ্রনাথ ঠাকুরের প্রত্যেকটা বই যেমন বউ ঠাকুরানির হাট রাজর্ষি চোখের বালি নৌকাডুবি প্রজাপতির নির্বন্ধ গোরা ঘরে বাইরে এই সমস্ত বইগুলো দেখলে আমাদের আমার আমার মন মাতিয়ে তুলেছে সেই জন্যই রবীন্দ্রনাথ ঠাকুরকে আমার প্রিয় কবি বলে আমি মনে করি কারণ ওনার ব্যক্তিত্ব ওনার আভিজাত্য ওনার একটা লেখার পছন্দ সেজন্যই আমি রবীন্দ্রনাথ ঠাকুরকে আমি আমার প্রিয় কবি হিসাবে বেছে নিয়েছি